আমার পছন্দের জায়গা বলতে যে আছে আমাদের এখানকারই একটি পার্ক যেমন কল্পতরু পার্ক এছাড়াও রমনা বাগান আমাকে এগুলো এই জায়গাগুলো ঘুরতে খুবই ভালো লাগে কারণ আমার ছোটো ভাই বোনেরা ওখানে যেতে ভালোবাসে এবং রমনা বাগানে অনেক পশু পাখি আছে তা ওরা দেখতে প্রচণ্ড ভালোবাসে সেগুলো এবং আনন্দ পায় যেহেতু ওরা আনন্দ পায় আমাকেও ওদেরকে ঘোরাতে খুব ভালো লাগে এবং কল্পতরুতে আমরা বন্ধুদা বন্ধুরা মিলে অনেকবার গেছি ওখানে এবং সেখানকার পরিবেশটা অনেক ভালো অনেক শান্ত শিষ্ট নিরিবিলি তাই ওখানে ঘোরাঘুরি করতে ভালো লাগে এবং কোনো অশ্লীল কাজ বা কোনো রকম খারাপ কাজ ওখানে হয় না বেশ ঠান্ডা পরিবেশ সবাই ফ্যামেলি নিয়ে ওখানে ঘুরতে যায় তাই আমিও আমার ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদের নিয়ে অনেকবার ওখানে ঘুরতে গেছি কোনো রকম কোনো প্রবলেম হয় নি সমস্যা হয় নি কোনো কিছুর জন্য এবং ওখানে যেহেতু গাছপালা রয়েছে আরও পুকুরের মতো একটা জায়গা রয়েছে পাখি পশু পাখি আছে পশু নেই কিন্তু ঘুরতে বেশ ভালো লাগে এবং গাছের ওখানে যেভাবে গাছগুলো কাটা হয়েছে বিভিন্ন ধরনের পশু পাখির শেপ দেওয়া হয়েছে আকৃতি দেওয়া হয়েছে এগুলো দেখে খুবই ভালো লাগে এবং সেখানের পরিবেশটা যখন সবাই মিলে ঘোরাঘুরি করে অনেক ভালো লাগে তারও এই এই জায়গাগুলো আমার খুবই পছন্দের